হ্যাঁ উৎপলদা বলছিলাম যে আমার ওই ফোর হুইলারটি টাটা যাবার পথে এক্সিডেন্ট হয়ে গিয়েছিল বুঝলেন আজকে সন্ধ্যার দিকে ছিল তা বলছি আপনার তোমার দোকানটা কি খোলা আছে বলছিলাম যে ওই আগের দিকের অবস্থাটা একটু খুবই খারাপ হয়ে গেছে আবার ইঞ্জিনেরও প্রবলেম হচ্ছে ঠিকঠাক স্টার্ট হচ্ছে না তালে আমি কি এখন নিয়ে যাবো তোমার কাছে ওই ইঞ্জিনের ওই মানে স্টার্ট হচ্ছে না স্টার্ট হতেই চাইছে না গাড়িটা আবার একটা চাকা ব্লাস্ট হয়ে গিয়েছে আগের দিকটা সিসাটা ভেঙে গেছে

এক্সট্রা চাকা আছে যেটাতে মোটামুটি তোমার কাছে পৌঁছে যাবে কিন্তু স্টার্ট করার জন্য একটু প্রব্লেম হচ্ছে তো এখানে কোন এক মেকানিক ডেকে স্টার্ট করে তোমার কাছে নিয়ে যাচ্ছি তা এখন কি ফাঁকা আছো গাড়িতে আর সেরকম কিছু নাই কিন্তু মানে গাড়িটাতো রাস্তার থেকে বাইরে বাড়িয়েই তো মানে এক্সিডেন্টে একটু হয়ে ছিলো তো তবে যাই হোক বডির একটু ভালো মত স্ক্র্যাচ পড়েছে তো ওগুলো একটু ঠিকঠাক রিপেয়ার করতে হবে না না বাইরেই একটু ডেণ্টটা বেশি লেগেছে ইঞ্জিনের মনে হয় কিছু হয় নাই তবে ওই স্টার্টিংয়ে প্রব্লেম করছে হ্যাঁ ইঞ্জিনের কাজ হবে মনে হয় তারপর থেকেই ওটাতো আমরা বলতে পারবো না কেমন কি ব্যাপার তুমি আমার কোন রকমে তোমার কাছে নিয়ে যাবার ব্যবস্থা করছি তারপরে দেখবে যেমন একটু কম খরচের মধ্যে হয়ে যায় সেরকমের একটা ব্যবস্থা করবেন তেল পড়ছে হতে পারে কত লাইটগুলা সেটা ওগুলো সব গেছে আগের ওটা অনেকটাই ড্যামেজ হয়েছে আর একটু দেখবেন না এটা একটু ওভার হয়ে যাচ্ছেনা এখন বুঝতেই পারছো হঠাৎ করে ঘটনাটা হয়েছে তো পুরাটা না হলে আমি কিছুটা দিবো বুঝলে তো হ্যাঁ আমিতো গাড়িতে ছিলাম না ড্রাইভার ছিল সবাই ওকে আছে কিন্তু ওই গাড়িতে দুজন ছিল ওদেরই একটু একটু লেগেছে কেউ সেরকম নাই তবে হাল্কা লেগেছে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি জলদি যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে